আমি ভ্রমণে একাই যেতে পছন্দ করি বা কেন পছন্দ করি আমার একা যেতে খুব ভালো লাগে আমার একা গেলে আমি আমার নিজের মতো আমি চলবো নিজের মতো খাবো নিজের মতো ঘুরবো নিজের মতো দেখবো এগুলো আমি একাই যেতে পছন্দ করি তাই একাই আমি যাই যেথায় যাই আমি একাই যাই একা যাওয়াটা মানে খুব আনন্দ আমি আমার চিন্তা নিয়ে আমি পড়ে থাকি আমি একা ঘুরতে ঘুরতে দেখলুম যে ওই জায়গাটা ভালো লাগছে ওই জায়গাটা আমি একা চলে গেলাম সঙ্গী থাকলে অসুবিধা একটাই যে একটা জায়গা পছন্দ হয়েছে যাবো কিন্তু পিছন থেকে কেউ বাধা দিলে ওটা হচ্ছে আমার মানে খুব খারাপ লাগে যে আমি একটা জায়গা দেখতে যাচ্ছি কেউ বাধা দিল সেই জন্য আমি একাই যেতে খুব ভালোবাসি তাই একাই যাই যেখানে ঘুরতে যাই আমি একাই যাই একা আমার খুব ভালো লাগে তাই আমি চিন্তাভাবনা করি যেখানে যাবো আমি একাই যাবো